আমার শহরে অযোধ্যা পাহাড় হল আমার অন্যতম একটি প্রিয় জায়গা কারণ সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘোরার জায়গা এবং সময় কাটানোর জায়গা যেমন বামনি ফলস আপার ড্যাম লোয়ার ড্যাম ইত্যাদি সেখানে গেলেই মন ভালো হয়ে যায় বাইরের অনেকেই আসে এই পাহাড়ে ঘুরতে তাই অযোধ্যা পাহাড় হল আমার একটি প্রিয় জিনিস পরিবারের সাথে বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার এবং একসাথে অনেকটা সময় কাটানোর অন্যতম একটি ভালো জায়গা হল এই অযোধ্যা পাহাড়